ব্যবসা বাণিজ্য ব্যবসা বাণিজ্যে বাংলা ভাষা মানে বলতে হয় কীভাবে যেমন আমরা পাঁচজনের সঙ্গে বাংলা ভাষায় কথা বলি কিন্তু যখন ব্যবসা বাণিজ্যের ভিতরে আমাদের বাংলা ভাষার কথা বলতে হয় তখন একটু অন্যরকম ভা মাঝে মাঝে কিছু ভাষা আমাদের ইংরেজি থেকে বলতে হয় মাঝে মাঝে কিছু কিছু ভাষা আমাদের হিন্দি থেকে ব্যবহৃত করতে হয় সে ভাষাগুলি হলো যে কোনো ধরনের কোনো একটা কথা হল সেই ভাষাতে কিছু ইংলিশ বলতে হয় তার সঙ্গে বাংলা ভাষা ব্যবহৃত করতে হয় ইংরাজিও করতে হয় বা হিন্দিতেও কিছু কিছু কথা এমনি সময় যে কথা বলি সেটা না সেটা অন্য ধরনেরভাবে আমাদের কথা বলতে হয় কিছু কিছু ক্ষেত্রে অনেক অনেক জিনিস